আমার জীবনে কোনো শুভ ঘটনা শুরু করার আগে আমি মায়ের পুজো করি পরীক্ষা দেওয়ার যাওয়ার আগে মা বাবার আশীর্বাদ নেই ঘরবাড়ি বানানোর সময় খুঁটি পুজো করি গাড়ি কিনলে মায়ের পুজো দিয়ে ইত্যাদি